পূর্ব বর্ধমান জেলার মহিলাদের সামনে প্রধান সমস্যাগুলি হচ্ছে যে কোনো মহিলা যদি রাত্রেবেলাতে বেরোয় সেখানে মহিলাদের একটু ভয় লাগে চুরি ছিনতাইয়ের ভয় আছে এবং দুনাম্বারটা হচ্ছে ধরো একটা দালাল যে একটা মহিলার কাছে এল বললো যে এত টাকা দিন আমি আপনাকে একটা চাকরি দেবো বা একটা ভালো বাড়ি দেখে দেবো জায়গা দেখে দেবো কিন্তু টাকাগুলো টাকাগুলো নিয়ে সে দালালের আর পাত্তা পাওয়া যায় না এটা একটা বড়ো অসুবিধা সমস্যা আর কি আর সুযোগ হচ্ছে যে মহিলারাও এখন কাজ করে যে কোনো নার্সিংহোমে হসপিটালে সরকারি স্কুলে বেসরকারি স্কুলে যে কোনো বেসরকারি বা সরকারি কর্মস্থানে আবার টিউশানও পড়ায় অনেক মহিলা আছে বাড়িতে টিউশান পড়ায় বা টিউশানও পড়াতে যায় এগুলোই সমস্যা আর এটাই আর কি আর মেয়েদেরকে সবসময়ে কমজোর ভাবাটা উচিত নয়